আমার গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি যা পরামর্শ নিই বা যার কাছে পরামর্শ নিই আমি আমার বাড়িতে অনেক রকম গাছ লাগিয়েছি যেমন ফুল গাছ এবং যাতে শরীর ঠিক অসুস্থ হয়ে গেলে সুস্থ করার বা ওষুধ তৈরি করার গাছপালা এইসব গাছপালা আমি লাগিয়েছি এগুলি আমি যাতে ভালোভাবে প্রশিক্ষণ করতে পারি এই গাছের সেই জন্য আমি যার কাছ থেকে পরামর্শ নিই সিনি হলেন গাছের যে মাস্টারমশাই তার কাছ থেকেও নিই এবং গাছ সম্বন্ধে যে জানে আমাদের গ্রামের মানুষজন তাদের কাছ থেকেও নিই এবং গাছের সম্বন্ধে যে ডাক্তার আছে বা গাছ নিয়ে যারা গবেষণা করে সে ডাক্তার বা গবেষণা যারা করে তাদের কাছ থেকেও পরামর্শ নিই সেই পরামর্শ নিয়ে গাছের ভালোভাবেই আমি দেখভাল করি দেখভাল করার ফলে সে গাছ থেকে যা ফলনটা পাই আমি সেটা দিয়ে ওষুধ তৈরি করি ওষুধ তৈরি করার ফলে সবারই শরীর সুস্থ হয়